আমার অঞ্চল বা রাজ্যের প্রতিনিধিত্বকারী খেলাধুলা খেলতে গিয়ে যদি ক্রীড়াবিদরা আহত হন বা দুর্ঘটনার মুখোমুখি হন তবে তাদের জন্য চিকিৎসা পদ্ধতির কথা যদি বলি প্রথমে যদি আমার অঞ্চলের কথা বলি যে ক্রীড়াবিদরা কোনো খেলা খেলতে গিয়ে আহত বা দুর্ঘটনার মুখোমুখি হয় সেখানে কোনো রকম কোনো ক্লাব বা কোনো সুবিধা ভাতা এই সব ধরণের কোথাও কিছু পায় না সেখানে নিজেদের বন্ধু বান্ধবরা যদি সামর্থ্য থাকে তবেই কিছু হেল্প করে থাকে নাহলে সম্পূর্ণ নিজের খরচায় তাকে সারিয়ে উঠতে হয় রাজ্যের কথা যদি বলা হয় সেখানে বিশেষ করে যারা ইন্টারন্যাশেনাল লেবেলে খেলতে যায় তাদের ক্ষেত্রে যদি কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে সেগুলোতে দেখা যায় ক্লাব থেকে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে তারা এছাড়া আমার অঞ্চলের কোনো ক্রীড়াবিদরা যদি তাদের হাত পা ভেঙে বসে থাকে তো সম্পূর্ণ তারা সুস্থ হয়ে উঠতে নিজের খরচায় সুস্থ হয়ে উঠতে হয়